আমার গ্রামে একটি ব্যাংক হয়েছে শাখা ব্যাংক দুটি ছিল আরেকটা গভর্নমেন্ট থেকে একটা ব্যাংক হয়েছে যেখানে টাকা তোলা যায় জমা দেওয়া যায় প্লাস ইন্স্যুরেন্স করা যায় আদার্স অন্য কিছু করা যায় এটা ছিলো না এটার জন্য খুব ভালো লেগেছে আর আমাদের গ্রামে প্রাইভেট স্কুল ছিলো না কোন সেখানে একটা স্কুল হয়েছে সেই স্কুলটার জন্য আমার খুব ভালো লাগে যে ছোটো ছোটো বাচ্চারা ওখানে নার্সারী লেভেল থেকে পড়াশোনা করবে তাদের ভবিষ্যৎ উন্নত হবে কারণ বাইরে থাকলে তো অনেকটা দূরত্ব যাতায়াত করতে হত তাই অনেক গার্ডিয়ানস স্কুলে দিতে চাইতো না এক যাতায়াতের অবস্থা যদি খারাপ থাকে বা ধরুন কারে করে যেতে হচ্ছে বা দিতে যেতে হচ্ছে আনতে যেতে হচ্ছে সেখানে প্রবলেম হয়ে যায় তাই বাড়ির কাছাকাছি কোন শিক্ষা প্রতিষ্ঠান থাকলে খুব ভালো হয় সেই জন্য আমার খুব ভালো লেগেছে তারপর আমাদের বাড়ির কাছাকাছি একটু দূরে মাত্র পনেরো মিনিট গেলেই একটা খুব সুন্দর পার্ক হয়েছে যেটা বাচ্চাদের মনোরমের জন্য বিকালে নিয়ে গেলে বাচ্চাদের যে মানবিক এবং শিশুর বিকাশ একটা ঘটবে মস্তিষ্কের বিকাশ ঘটবে কিছুটা আনন্দ উপভোগ করবে তারা শুধুমাত্র পড়াশোনার ক্ষেত্রে রাখলেই তো হবে না ছেলে মেয়েদেরকে পার্কে খেলাধুলায় এগুলোও যোগ করতে হবে পার্কটা হয়ে খুব সুবিধা হয়েছে যেটা এলাকাবাসীর ছোট্ট ছোট বাচ্চারা পার্কে গিয়ে খেলাধুলা করতে পারে বা বড়োরাও পার্কে গিয়ে কিছুটা সময় কাটাতে পারে তাই ওই পার্কটা হওয়ার জন্য ছেলে মেয়েদের মন খুব ভালো হয়ে গেছে আমারও খুব ভালো লেগেছে